নিয়মিত আমরা যে খেলাগুলো খেলি ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এগুলো শরীরের পক্ষে অনেক ভালো এতে অনেক ব্যায়াম হয় ছোটাছুটি দৌড়াদৌড়ি বন্ধুদের সাথে মেশা একসাথে খেলা করা তো এতে শারীরিক অসুস্থতা রোগ জীবাণু দূর থাকে এর থেকে তারপর আরও যে অনলাইন গেম আছে সেগুলো ব্রেনটাকে ফ্রেশ রাখে অনেক ক্যুইজ খেলা হয় অনেক অনলাইন গেম আছে সেগুলো খেলা হয় সুডোকু ক্যারাম তারপর খেলে চেস যেটা মানসিক সুস্থতার জন্য অনেক অবদানকারী ক্রিকেট ফুটবল তো শারীরিক গেম তো ওইগুলো স্বাস্থ্যের জন্য খুব ভালো সারা দিন দৌড়ানো রোগ ব্যাধি সেখান থেকে দূরে রাখা

এরকমই আরও গেম যেগুলো খেলে শারীরিক ও মানসিক অসুস্থতা দূর হয়